আমি কিছু দিন আগে একটি পারফিউম কিনেছিলাম পারফিউমের উগ্র গন্ধ আমার একদম পছন্দ না হালকা গন্ধযুক্ত পারফিউম আমি খুব পছন্দ করি তাই দোকানে গিয়েই আমি একটি হালকা সুগন্ধিযুক্ত পারফিউম কিনেছিলাম এর গন্ধটা খুবই সুন্দর